আপনার অঞ্চলে খেলাধুলার উন্নয়ন বা প্রচারের জন্য কোন সংস্থাগুলির সমর্থন করবেন আমার অঞ্চলে খেলাধুলা ও উন্নয়ন প্রচারের জন্য আমি সংস্থান সম্মান করব কোনো ক্লাবদেরকে সবাই করে এটা আমি নয় সব ক্লাবেই করে উন্নয়ন প্রচারের জন্য কোনো হাতে লেখা চিঠির মাধ্যমেও প্রচার করে এবং কোনো ক্লাবে খেলা ছাড়ে সেই খেলা পিকচার দেয় সেই পিকচার থেকে সবাই জানতে পারে যে এই এই জায়গায় খেলা তবে তারা সেই খেলাতে এসে অংশগ্রহণ করে এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া ইভেন্টগুলিতে অংশগ্রহণকারী লোকদের কীভাবে সহায়তা করবেন আমি যদি বলি ফুটবল খেলা নিয়ে ফুটবল খেলাতে আমি তাদের খেলোয়াড়দের সম্বোধন করব এবং সহায়তা করব তাদের ধরি কিছু অভাব থাকে ধরুন আর্থিক দিক থেকে যদি কিছু অভাব থাকে সে একটা ভালো খেলোয়াড় তাকে আমি খুব নিজের মতো যতটা সামর্থ্য আমি ততটাই সাহায্য করব তার ধরুন কিছু খেলার যাবতীয় জিনিস লাগবে ফুটবল লাগবে বা বুট লাগবে সেসব আমি দেবো এবং ক্রিকেট খেলার ক্ষেত্রে যদি তার কিছু হাত গ্লাভস বা পায়ের পায়ের গ্লাভস কিংবা ব্যাট বল যদি কিছু লাগে আমি তাকে সাহায্য করব এবং আমি কেন এটা সব মানুষেরই করা উচিত কারণ সাহায্য করলে সেও পরিবর্তে কিছু পাবে